আমি উদ্যাপন করি এমন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানগুলো হচ্ছে যেমন আমি দুর্গা পুজোতে অষ্টমীর দিন অঞ্জলি দিই সকালবেলা উঠি স্নান ফান করে গিয়ে অঞ্জলি দিই পূজা মণ্ডপে গিয়ে তারপর ধরুন দুর্গা পুজোতে দশমীর দিনকে ঠাকুর বরণের যে সময়টা আসে আমাদের ক্লাবে বলে যে এই সময়ের মধ্যে ঠাকুর বরণ করতে হবে সেই সময় যাই গিয়ে ঠাকুর বরণ করি ওখানে গিয়ে অনেকের সাথে দেখা হয় খুব ভালো লাগে সিঁদুর খেলা হয় সেই জন্য দশমীটাও আমাদের কাছে খুব ভালো লাগে খুব ভালোই আনন্দ করি ওই মানে উৎসবগুলোতে শিবরাত্রি করি যেমন আমি শিবরাত্রির দিন সারা দিন উপোস থাকি সন্ধ্যেবেলায় গিয়ে যেমন কোনো শিব মন্দিরে গিয়ে জল ঢালা সেটাও ভালো লাগে তারপর এসে কিছু খেলাম তারপর মকর সংক্রান্তিতে যেমন মকর সংক্রান্তিতে সকালবেলা থেকে তো আমাদের এমনি নিরামিষ খেতে হয় সেদিনকে ভাত খাই না আমরা তো এই সন্ধ্যের দিকে একটু পিঠে ফিটে করি অনেক কিছু নিয়ম আছে যেগুলো করতে হয় আমাদেরকে সেগুলো অল্প করে কিছু করি সেই নিয়মগুলোও করি যেমন দেওয়ালিতে আমরা আবার ধরুন বাচ্চা আছে ঘরেতে ওরা একটু দেওয়ালিতে বাজি ফাজি জ্বালালো বোম ফোম য ফাটালো এই তুবড়ি জ্বালালো ওদের সাথে একটু থাকতে হয় কারণ না থাকলে ওরা তো বাচ্চা একেবারে কোথায় হাত ফাত পুড়িয়ে ফেলে যদি সেজন্য ওদের সাথে একটু থাকি হোলিতে যেমন আমাদের বাড়িতে যেমন দোলেতে আবার ধরুন অনেকে অনেকে আসে সেই জন্য রান্নাবান্না করতে হয় খাওয়া দাওয়া হয় একটা অনুষ্ঠান টাইপেরই বলতে গেলে দোলটা আমাদের বাড়িতে হয় সেরকম দোলের দিনকেও আমরা রঙ খেলি প্রচুর আমার ছেলে আছে ও প্রচুর রঙ খেলে সেই নিয়ে এই সব অনুষ্ঠানেই আমরা খুব আনন্দই করি